আমার ফেলুদা গল্প খুবই ভালো লাগে সত্যজিৎ রায়ের যেটা এবং এটা আমি ছোটবেলা থেকে অনেক বারই পড়েছি এর প্রত্যেকটি সিরিজই আমার খুব ভালো লাগে এটা এটাতে তোপসে এবং লালমোহনের চরিত্র আমার প্রচণ্ড মজার এবং প্রচণ্ড আকর্ষণীয় লাগে তাছাড়া ফেলুদা নিয়ে তো আর কিছু বলারই নেই ফেলুদা পুরোপুরি সত্যজিৎ রায়ের চরিত্র প্রদান করে তাছাড়াও আমার ছোটবেলার থেকেই পড়তে ভালো লাগে হচ্ছে গোয়েন্দা গল্প আর গোয়েন্দা গল্পের মধ্যে ফেলুদা সমগ্র অন্যতম একটা গল্প সেটা সবার কাছেই আমি কখনও কোন বই পড়ার ক্লাবে যোগদান করিনি কিন্তু আমি নিজে প্রচুরই বই পড়ি